হ্যাঁ হ্যালো রীনাদি হ্যাঁ বলুন বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাও কবে বিয়েবাড়িটা পড়েছে এই এ মাসেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি পেয়ে যাবেন বিরিয়ানি কিন্তু এখন মাংসের দামটা কিন্তু প্রচণ্ড বেশি যাচ্ছে বুঝলেন কিন্তু আপনি তো বারো মাস আমার কাছে নেন এখন যা আছে মোটামুটি দুশো আশি টাকা এমনি কাটা গোটা যদি নেন দুশো টাকায় কিন্তু আপনি তো বারো মাসই আমার কাছে নেন আর সমস্ত অকেশনে আপনি আমার কাছেই নেন ওটা আমি আপনাকে দেখেশুনে করে দেবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে বলুন তা তো নিশ্চয় আপনি যেহেতু আমার পার্মানেন্ট খদ্দের আপনাকে কি আমি বেশি বলতে পারি আপনার কোনো চিন্তা নেই আমি দেখেশুনে দেবো এবং ভালো করে কেটে পৌঁছে দেবো আপনি টাইমটা কখন পৌঁছে দেবে কোথায় দিতে হবে আপনার বাড়িতে হবে না লজে হবে আচ্ছা ঠিক আছে লজে বলছেন আমি ওইখানে গিয়ে কেটে দেবো না আমি ওই পুরো পরিষ্কার করে কেটে নিয়ে চলে যাব আচ্ছা কেটে পরিষ্কার করে নিয়ে চলে যাবো কোনো চিন্তা নেই আপনি কি আমাকে কিছু অগ্রিম টাকা দিতে পারবেন আমার একটু অসুবিধা আছে খুব ভালো হতো দিলে আচ্ছা আমি মোটামুটি সবাইকে দুশো করে দিই আপনাকে আমি একশো আশি টাকা করে দিয়ে দেবো কিন্তু সম্ভবত আপনি আমায় কিছু অগ্রিম দিলে খুব ভালো হয় বুঝলেন আমার এবারে অনেকগুলো অর্ডার পেয়েছি তাহলে অতএব প্রচুর টাকা না ধার দেওয়া হয়ে গেছে বুঝতে পারছেন তো আপনি আমাকে কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ঠিক টাইম মতো পেয়ে যাবেন আর হচ্ছে বললেন পঞ্চাশ কেজি তাই তো পরের শনিবার আমি আপনাকে ঠিক হ্যাঁ আচ্ছা এ কোন লজটা বললেন বলুন তো এই সামনে এ লজটা তো আলুর স্টোরের পাশে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না আমি ঠিক তোমায় পৌঁছে দেবো ঠিক আছে হুম যাক বলুন ঠিক সন্ধ্যে সাতটার দিকে অনুষ্ঠানটা আছে হ্যাঁ আচ্ছা সন্ধ্যে সাতটার মধ্যে আমি পৌঁছে দেবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ভালো লাগল আপনি আমাকে বারবার অর্ডারটা দেন আমি খুব খুশি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন ঠিক আছে বলুন ঠিক আছে ভালো করে কেটে দেবো কোনো অসুবিধা হবে না হুম আপনি কি কাউকে পাঠাবেন না আমাদেরই লোক গিয়ে আপনাকে দিয়ে আসবে ঠিক আছে তাহলে খুব ভালোই হয় আপনি একটু পাঠিয়ে দেবেন সাড়ে ছটা সাতটার মধ্যে পাঠাবেন আমি পুরো রেডি করে রাখব ঠিক আছে দিদি হ্যাঁ রাখছি দিদি ভালো থাকবেন হ্যাঁ হুম আচ্ছা